ছেড়ে আমি দিয়েছি ওটাই হ্যাঁ আমি লাইব্রেরিতে গেছি আমাদের কলেজে লাইব্রেরি আছে সেখানে দুজন মাস্টারমশাই আছে আছেন এবং সেখানে লাইব্রেরিতে প্রচুর ধরনের বই আছে সেখানে প্রচুর প্রচুর বই আছে এবং আমার ইংলিশ সে প্রত্যেকটা আলাদাই ভালোবাসা তাই আমার ইংলিশ পড়তে খুব ভালো লাগে এবং তা সেই এবং লাইব্রেরিতে বিভিন্ন ধরনের আরো জি কে ভূগোল ম্যাথ রাষ্ট্রবিজ্ঞান অ্যান ইতিহাস ভূগোল বিভিন্ন ধরনের বই আছে লাইব্রেরিতে আমাদের লাইব্রেরি খুবই বড়ো কলেজের লাইব্রেরি খুবই বড়ো এভাবে খেলতে বসি কেন না না আমার বাড়িতে লাইব্রেরি নেই কিন্তু লাই সেখানে আমার বাড়িতে আমার প্রচুর ধরনের বই আছে প্রচুর ধরনের বই আছে আমার স্বপ্নে লাইব্রেরি আপনার আমার স্বপ্নের লাইব্রেরি সম্পর্কে সেরকম কোনো তো ধারণা নেই